মানুষের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গেলে টাকা খুবই গুরুত্বপূর্ণ তাই এখনকার মানুষ কৃষিকাজ ছেড়ে প্রধানত চাকরির দিকেই মুখ করে রয়েছেন কারণ চাকরির মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে টাকা রোজগার করতে পারি যদি সেটি ভালো মানের চাকরি হয় তাই আমাদের খুবই দরকার খুব ভালো করে পড়াশুনা করা পড়াশুনো ছাড়া যেমন জীবন অচল সেরকম আমরা যদি ভবিষ্যতে চাকরি না পাই পড়াশুনা করে আমাদের জীবনেরকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হবে এইজন্য আমাদের চাকরির খুবই দরকার এখনকার সমাজে ও যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর দাম প্রায় আকাশ ছোঁয়া এবং আগুন ছোঁয়া দাম তাই সেই সমস্ত জিনিসপত্রগুলো কেনার সামর্থ্য থাকার জন্য আমাদেরকে একটি ভালো মানের চাকরি করা দরকার এই জন্য আমি ভবিষ্যতে যেটাতে ভালো পরিমাণ টাকা পাওয়া যাবে এবং যেটাতে একটু কম কাজ করতে হবে এবং আমি আমার পরিবারের সঙ্গে থাকতে পারবো সেই রকম কোনো একটা চাকরির সন্ধান করতে চাই প্রধানত আমি চাই যদি আমি কোনো হসপিটালে বা অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রতে কাজ পাই তাহলে আমি মানুষের সেবাও করতে পারবো সাথে সাথে আমি আমার টাকার রোজগারো করতে পারবো এবং সেই টাকা দিয়ে আমি আমার প্রয়োজনগুলো মেটাতে পারবো এবং আমার পরিবারের মানুষ জনের দেখাশোনা করতে পারবো তাদের কোনো রোগ বা কোনো প্রয়োজনীয়তা বা কোনো অনুষ্ঠানেতে যদি টাকা দরকার হয় তাহলে আমি প্রচুর পরিমাণে তাই সেই টাকা দিয়ে তাদের শখ আহ্লাদ পূরণ করতে পারবো এবং তাদের নানা রকম রোগ অসুখ বা অন্যান্য কোনো কিছু সমস্যা হলে সেগুলোর সমাধান করতে পারবো এই রকম এই জন্য প্রধানত আমার চাকরির দরকার এবং ভবিষ্যতে আমি চাকরির জন্য খুবই প্রাণপণে চেষ্টা করবো